আমি একটি কিছু দিন আগে ভিডিও রেকর্ডের বই কিনেছিলাম যেটা আমার দেখতে খুব ভালো লেগেছিল এবং যেটা আমার দরকার ছিল আমার বাচ্চার পড়াশোনার জন্য তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেটা কিন্তু অনলাইন থেকে আসার সময় ওরা তো এক নম্বর আমাকে দেখিয়েছিল ডেলিভারি চার্জ নেবে না কিন্তু ওরা ডেলিভারি চার্জ নিয়েছিল তার পরে যখন বইটা খুলে দেখলাম ইলেকট্রিক অনেক ব্যাপার আছে যেগুলো খুব খারাপ দিয়েছে খারাপ খুলে তার পরেই যা হোক করে ইলেকট্রিক সব যদি আমি কিছু দিন চালাতে পারলাম তার কিছু দিন পাঁচ দশ দিনের মধ্যে সেটি খারাপ হয়ে যায় তারপর থেকে আমি যখন আবার একটি অর্ডার করলাম সেইটা এটার প্রোডাক্ট আমি চেঞ্জ করে আরেকটি প্রোডাক্ট আমি যখন নিলাম একই রকম বই তখন সেটিও আমি সেম জিনিস দেখতে পেলাম যে ওটাতে হচ্ছে ভিডিওটা কোয়ালিটিটা খুব একটা ভালো নেই ভিডিও কোয়ালিটি না ভালো হলে যেমন ভিডিও বুকস হচ্ছে ইলেকট্রিক বুকস নিচ্ছি সেটা আমি কীভাবে বুঝব যে ওটা হচ্ছে ওই রকম ভিডিও রেকর্ডিংয়ের বই বলে ভিডিও রেকর্ডিংয়ের বইগুলোতে ভিডিও যেহেতু দেখানো হয় বাচ্চারা যেহেতু সেখান থেকে শিখতে পারে তো আমি যদি ওটাই ঠিকঠাক করে না পেলাম তো আমি কী করে বোঝাব বাচ্চাগুলোকে যে এটা এরকমভাবে হয় তো সেই রকমই আমাকে বার বার এরকমভাবে ঠকানো হয়েছে তো আমি তার পরে ভাবলাম যে ভিডিও রেকর্ডিংয়ের বুক নেব না এমনি নর্মাল কিছু একটা বুক নিয়ে নেব